হ্যাঁ হ্যাঁ হ্যালো আমি হচ্ছে বাড়ির মালিক আমি হচ্ছে বাড়ির হ্যাঁ বলছিলাম আমি বাড়ির মালিক হ্যাঁ ওই আমাদের জলের পাইপটা খারাপ হয়ে গেছে ওখানে তো ভাড়াটিয়ারাও থাকে আপনি তো এর আগে এসে বাগিয়ে দিয়ে গিয়েছিলেন মনে পড়ছে হ্যালো হ্যাঁ তো পাইপটা খারাপ হয়ে গেছে তো মানে খুব সমস্যায় পড়েছি আজকেই সারিয়ে দিতে হবে কারণ আমাদের বাড়িতে তো প্রচুর ভাড়াটিয়া আছে হ্যাঁ তো ওই ওপরে যে ট্যাঙ্কটা আছে ওইখান থেকে যে পাইপটা নেমে আসছে সেই পাইপগুলো থেকে জল পড়ছে না তো কী যে হয়েছে আমি বুঝতে পারছি না হ্যাঁ তো কেমন কী খরচা লাগবে হ্যাঁ পাইপের সমস্যা আচ্ছা কখন পাঠাবে আরে অতগুলো পাইপ চেঞ্জ করতে গেলে তো অনেক টাকা লাগবে মানে ভাবতে পারছেন ও আপনি দেখুন মানে যেটা না সারালে নয় সেটাই মানে সারাবেন বা সেটা চেঞ্জ করব নইলে অনেক টাকা খরচ হয়ে যাবে বুঝতে পারছেন আর আজকেই কিন্তু আপনি হ্যাঁ পাঠান মিস্ত্রি পাঠান নইলে ওরা হচ্ছে মানে জলটা পাবে না খাবার জলও এমনকী বন্ধ হয়ে যাবে আপনি আজকেই পাঠান আর যেটা বলছিলাম আচ্ছা ঠিক আছে সন্ধ্যে নাগাদ পাঠান আর আমি যেটা বলছিলাম মানে চার্জ কত পড়বে না না এবার আমি যেটা বলছিলাম আপনি তো আসবেন না আপনি তো মিস্ত্রি পাঠাবেন বলছেন ওই জন্যে আমি আমি বলছিলাম যে আপনি বলে দিলে ভালো হতো আর কী আচ্ছা আচ্ছা না না ঠিক আছে তাহলে আপনি এলে তো কোনো সমস্যা হবে না আপনি তাহলে আসবেন আর তাহলে টাকার ব্যাপারটা আমি কিন্তু মানে মিস্ত্রিদের সঙ্গে সঙ্গে বলব না ওরা অনেক বেশি টাকা বলে হ্যাঁ ওরা অনেক বেশি টাকা বলে হ্যাঁ ঠিক আছে চলে আসবেন হুম হুম হুম